আমার কাছে যেটি রয়েছে সেটি একটি মোবাইল ফোন এর ইতিবাচক অনেক দিক রয়েছে এই মোবাইল ফোন আমরা নিত্য দিনে সাধারণভাবে সারাদিন ব্যবহার করে থাকি মোবাইল ফোন ছাড়া এখন পৃথিবী অচল বললেই চলে এখন ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি সকলের হাতেই একটি করে মোবাইল ফোন অবশ্যই রয়েছে কোন ব্যক্তির আলাদা আলাদা না থাকলেও প্রত্যেকটি পরিবারে অবশ্যই মোবাইল ফোন একটি করে রয়েছেই মোবাইল ফোনের মাধ্যমে আমরা অনেক কিছু উপকার পেয়ে থাকি যেমন ধরুন ছাত্রজীবনে ছাত্ররা যে কোন হয়তো কঠিন প্রশ্নের মুখোমুখি হল সেই কঠিন প্রশ্নের মানে বা উত্তর সবসময় তো সমস্ত রেফারেন্স বইয়ে পাওয়া যায় না কিন্তু মোবাইল ফোন থাকার কারণে আমরা গুগুলে সার্চ করার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাই এজন্য মোবাইল ফোনটি অবশ্যই একটি ভালো জিনিস বলে আমরা মনে করে থাকি তাছাড়া নতুন জায়গা কোথাও ভ্রমণ করতে গেলে সেখানে আমাদের অচেনা অজানা কিছু থাকলেও গুগুল ম্যাপের মাধ্যমে আমরা সে সমস্ত জায়গাগুলিকে সহজেই চিহ্নিত করতে পারি এবং কোথাও রাস্তা হারিয়ে যায় না এভাবেই মোবাইল ফোন আমাদের একটি অবশ্যই ইতিবাচক দিক বলে আমরা মনে করি